পশ্চিমবঙ্গে কৃষি ব্যবস্থায় যেসব উৎপাদিত ফসল তারা সঠিক বাজার মূল্য সঠিকভাবে পাওয়ার জন্য কৃষকদের জন্যে কিষাণ মান্ডি বিভিন্ন ব্লকে ব্লকে কিষাণ মান্ডির ব্যবস্থা করা হয়েছে এবং সেই কিষাণ মান্ডিতে সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যে চাষি ভাইয়েরা তাদের উৎপাদিত ফসল বিক্রয় করতে পারছে এবং তাতে করে তাতে করে তাদের কিষকদের অভাবী বিক্রয়টা অনেকটাই বন্ধ হয়েছে বন্ধ করা যাচ্ছে এবং অভাবী বিক্রয়টা যতই যত বন্ধ করা যাবে তত কৃষক তত বেশি উপকৃত হবে সেই জায়গা থেকে কিষাণ মান্ডিতে যে সরকারি নির্ধারিত মূল্য সেই মূল্যে চাষি ভাইয়েরা যখন তাদের উৎপাদিত ফসলকে বিক্রয় করতে পারছে তারা একটা নির্দিষ্ট জায়গায় এবং অনেক বেশি লাভের জায়গায় রয়েছে এই ধরনের ক্রিয়াকর্ম আরও বেশি বেশি করে যদি সারা ভারতবর্ষব্যাপী যদি প্রচার এবং প্রসারের জায়গায় নিয়ে আসা যায় এবং কৃষকদের উন্নতির জন্যে যা যা করণীয় সেই সব উপযুক্ত পরিবেশ যদি সৃষ্টি করা যায় তাহলে অবশ্যই ভালো হবে